ব্যা আমরা ধরো এক জায়গায় বেড়াতে গেলাম গিয়ে কী করলাম বেড়াতে যাবো বলে যে মানে চলে গেলাম তাড়াতাড়ি তা তো নয় আমাদের মানে একটা একটা ভালো জায়গা খুঁজতে হবে বা নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে সেরম একটা নিরাপত্তা জায়গা আমাদের খুঁজে নিয়ে আমাদের বেড়াতে যেতে হবে আমরা কী করলাম একটা ভাব একটা বড়ো টেম্পো গাড়ি বলা হয় যাকে আর এতে মানে যে মাল বওয়ার জন্য টেম্পো গাড়ি বলা হয় ওই টেম্পো গাড়িতে বেড়াতে যাবো বলে একটা নির্দিষ্ট জায়গা খুঁজলাম ওই গাড়িতে বসে যাবো আসবো মানে কোনো অসুবিধা হবে না গাড়িতে যাবো না গাড়িতে আসবো না হ্যারাসমেন্ট নেই ট্রেন ধরতে হবে টিকিট কাটতে হবে কাটা গাড়িতে মানে ড্রাইভারের পয়সা দিতে হবে নামতে হবে উঠতে হবে এরম হ্যারাসমেন্ট যাতে না হয় সেই কারণে অসুবিধার কারণে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিলাম রিজার্ভ করে গাড়িতে করে গেলাম গিয়ে দেখলাম ধরুন আমরা এখন অনেক দূরে মানে সুন্দরবনের এলাকায় ঘুরতে গেলাম নদীর পাড়ে নামিয়ে দিলো নদীর পাড়তে নামিয়ে দিলে আমরা হেঁটে হেঁটে মানে লঞ্চ করে ঘুরতে গেলাম লঞ্চে করে ঘুরে ঘুরে ঢালা জায়গা দেখলাম যে অনেক জায়গায় দেখছিলাম হরিণ মানে হরিণ ঘাস খাচ্ছে বাঘ নদীর পাড়ে রোদ পোয়াচ্ছে বাঁদররা গাছে গাছে ঢালা ছুটছে যাচ্ছে আসছে পাখিগুলো উড়ছে উড়ছে খুব সুন্দরভাবে সব নানান রকম পাখি আছে সেগুলো উড়ছে উড়তে উড়তে দেখলাম ওগুলো দেখতে থাকলাম দেখতে দেখ বা মোবাইলে ভিডিও করে তুললাম তুলে বাড়ি এনে দেখছিলাম এরকম মানে গিয়েছিলাম খুব ভালো লেগেছে এবার আবার এসে লঞ্চ করে আবার মানে নদীর পাড়ে আবার নামিয়ে দিলো নদীর পাড়তে নামিয়ে দিলে আমরা আবার মানে গাড়িতে উঠে মানে নেমে হেঁটে ঘাটের কাছ থেকে গিয়ে আস্তে আস্তে করে নেমে করে উঠলাম মানে সবাই উঠলো যখন তখন আমরা সবাই আবার বার হয়ে গেলাম অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে যেতে তারপরে অনেকটা দূরে গিয়ে গাড়িতে দাঁড়িয়েছিলো আবার গাড়িতে উঠলাম উঠে গাড়িতে বসলাম মানে ড্রাইভার গাড়ি ছাড়লো আবার আস্তে আস্তে করে বাড়ি চলে এলাম আমাদের কোনো অসুবিধা হয় না নিরাপত্তা জায়গার ভিতরেই ছিলাম